ভারতীয় সমাজে ধর্মের যথেষ্ট ভূমিকা আছে বিভিন্ন জাতির লোক বিভিন্ন ধর্মে বিশ্বাসী যারা হিন্দু তারা ভগবানের পুজো করেন যারা মুসলিম তারা আল্লাহকে জানেন আবার যারা খ্রিস্টান তারা যীশুর আরাধনা করেন তাই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্ম মেনে চলেন অন্যান্য ধর্ম বলতে গেলে আমি খ্রিস্টান ধর্মকে পছন্দ করি আমাদের এই বিভিন্ন ধর্মের বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য নাগরিক হিসাবে প্রত্যেক মানুষের সব ধর্মকেই সম্মান দেওয়া ও সম্মান জানানো উচিত বলে আমি মনে করি সব মানুষই যদি সব ধর্মকে শ্রদ্ধা জানান তাহলে এত বৈচিত্রের মধ্যেও ঐক্য বজায় থাকবে